আমার ছোটো থেকে ডান্স শেখার খুব ইচ্ছে ছিল কিন্তু তখন অনলাইন ঠিকমতো ব্যবস্থা না থাকার জন্যে শিখতে পারিনি কিন্তু এখনকার সময়ে সোশ্যাল মিডিয়ার দ্বারা এবং ইউটিউবের দ্বারাতে অনেক কম সময়ে এবং খুব অল্প ইসে এটা আমাদের ডান্স শেখা যেতে পারে এখনকার বাচ্চারা ডান্স স্টাইলটাকে এবং মুখটাকে ইউটিউবে পোস্ট করে এবং অনেক শিক্ষকরা খুব ভালোভাবে ইউটিউবের দ্বারাতে এবং সোশ্যাল মিডিয়ার দ্বারাতে ডান্স শেখায় তো সোশ্যাল মিডিয়া ইউজ করে এবং ইউটিউব ইউজ করে বাচ্চারা ডান্স সাইলটা শিখতে পারে